দেখুন পশ্চিমবঙ্গের কৃষিখাত বিভিন্নভাবে উদয়মান হতে পারে সেটা উর্বরতা সেটা আনুমানিক অঞ্চলের স্বীকৃতি বা প্রধানের অনুদান সেটা বীজ বপন সেটা সার প্রয়োগ সেটা হচ্ছে জলবায়ুর ওপর প্রভাব বিভিন্নভাবে কিন্তু কৃষি কাজকে আমরা উদয়মান প্রযুক্তি হিসাবে নিযুক্ত করতে পারি এবং এটা নির্ভুলভাবে বা ডিজিটালাইজেশনের মাধ্যমেও আমরা করতে পারি পুনরীবিক্কিরনের মাধ্যমেও আমরা এটা করে থাকতে পারি আর পাঁচজনের অনুমতি নিয়ে যদি জোকালেরুচারি বা পুনর্বিজ্ঞান করে থাকি তার মাধ্যমেও কিন্তু আমরা এই প্রযুক্তিকে আরও উন্নতভাবে করতে পারি